আমরা যেহেতু পড়াশুনো করি থালা বাসন মাজার বলতে আমরা সেরকম কিছুই জানি না এবার মা থালা বাসন মাজে এবং মা ই কাজ বাজ করে মা ই কাজ বাজ করে মা কাজ বাজের মধ্যে দেখেছি আমরা তেমনি ভিম জেল জেল দিয়ে থালা বাসন পরিষ্কার করা হয় যেহেতু যখন ভাজা বা লুচি টুচি কোনো জিনিস করা হয় যখন তেল চিটটা পড়ে তখন তারের জ্বালি দিয়ে পরিষ্কার করা হয় যে এই হচ্ছে আমরা পরিষ্কার করার জন্য ভিম জেল এবং তারের স্কচব্রাইট দিয়েই পরিষ্কার করা হয়